হ্যাঁ আমি বলতে পারি আমাদের গ্রামের মহিলারা কীভাবে একত্রিত হয়ে কোনো কিছু কাজ করতে যায় বা মশলা গুঁড়ো করতে যায় আমি আপনাদের এর বিষয়ে কিছু বলতে পারি কারণ ধরুন আমাদের গ্রামে আমি দেখেছি আমাদের গ্রামের এক পাড়াতে কিছু মহিলা আছে যেমন ধরুন আমার মা কাকিমা জেঠিমা সবাই মিলে একজোট হয়ে তারা সবাই মিলে জমিতে লাগিয়েছিল কিছু চাষ করেছিল লঙ্কা হলুদ এরকম নানান যাবতীয় মশলা জিনিস চাষ করেছিল তারপরে সবাই মিলে একত্রিত হয়ে ঠিক করে যে কোনো এক দোকানে বা কোম্পানিতে গিয়ে এসব গুঁড়ো করে নিয়ে এসে রন্ধনের কাজে যেন লাগাতে পারে বা রন্ধনের কাজে যেমন লাগে সেই মতো করে আনবে সেই জন্য সবাই একত্রিত হয়ে সেই দোকানে বা কোম্পানিতে গিয়েছিল সে এ মশলা তৈরি করার জন্য সেই লঙ্কা বা হলুদটাকে যাতে মশলাতে পরিণত করতে পারে গিয়ে সবাই মিলে একত্রিত হয়ে গিয়ে সেই কাজে তারা সফলও হয়েছিল এবং কিছু অর্থের বিনিময়ে কিছু টাকা দিয়ে সেই কাজটা তারা সফল করেছিল এবং রান্না করতে সাহায্য করেছিল সেই মশলা রান্নায় সুস্বাদু এনে খাওয়া পরিণত করেছিল খাওয়াতে